পূর্ব বর্ধমান জেলায় জলবায়ু হচ্ছে উষ্ণ আর্দ্র মৌসুমি জলবায়ু ঋতু অনেকগুলোই ঋতু আমরা দেখতে পাই যেমন এখন বর্ষাকাল আছে বর্ষাকালে মানুষদের অনেক চাষযোগ্য হয় অনেকগুলো ফসল আর কৃষকরা কিন্তু বর্ষাকালে মানে বেরোতে পারে না তারা কাজে যেতে পারে না আর যদি বেশি যদি বৃষ্টি হয় তখন অনেক ক্ষতিও হয় চাষের ফলে তো গরিব মানুষদের মানে অনেক কষ্ট হয়ে যায় আর গরমে তো গরমেও মানে কাজে সেরকম বেরোতে যাওয়া হয় না অনেক রোদ থাকে বলে অনেক কষ্ট হয় মানুষদের যখন শীত আসে তখন অনেক মনোরম থাকে সবাই ঘুরতে যায় আর গরমে তো মানে বিদ্যালয়ের ছুটিতে সবাই যায় ঘুরতে বাইরে নাহলে এমনি সময় যাওয়া হয় না গরমের ছুটি থাকে তবেই সবাই ঘুরতে যায় এবং হচ্ছে যখন শরৎকাল আসে তখন শরৎকালে কাশ ফুল ফোটে সবাই সেটা দেখে পুজো হয় শরৎকালে এগুলোই হয় মানে অনেক ঋতুতে অনেক পরিবর্তনও মানে দেখা যায় সব রকম জলবায়ুতে